আমি যখন বাড়িতে রান্না করি আমি মাঝে মদ্যেই বাড়িতে রান্না করি এবং রান্না করার আগে যে সমস্ত জিনিসগুলি উপাদানগুলি লাগে কারণ প্রায় সব কিছু রান্নার ক্ষেত্রেই মশলা পাতিটা লাগবেই যেমন মাংস রান্না বা সবজি রান্না যে কোনো তরকারি বা কিছু রাঁধি না কেন তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন তেল পিঁয়াজ এই সমস্ত মশলাগুলি লাগবে সেই জন্য আমি যে যা কিছুই রান্না করি না কেন তাই আগে থেকে আমি একটি ঝুড়িতে ঝু নির্দিষ্ট একটি ঝুঁড়িতে আমি ওই নির্দিষ্ট যে মাল মশলাগুলি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পিঁয়াজ জিরা গুঁড়ো গোটা জিরা সাতলং এই সব জিনিসগুলি যেমন মিট মশলায় আছে এর সাথে এই সমস্ত জিনিসগুলি একটি ঝুড়িতে রেখে এক ধারে রেখে দিই বাঁ সাইডে দিয়ে আমি সবজি কুটে ফেলি তে তারপরে সে মশলাটি কুটে দিয়ে দিয়ে যে সে রান্নাটি করে ফেলি এবং মাংস রান্নার ক্ষেত্রে একই ওই সমস্ত মশলাগুলি আগে জোগাড় করে কারণ যেই জিনিসটি আমি করবো তার আগে মশলাগুলি প্রয়োজন কারণ মাংস রাঁধলেও আগে কো মশলাটা কষে নিতে হয় সব মশলাগুলা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জলে ভিজিয়ে দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিতে হয় তে পিঁয়াজটি ভেজে একসাতে মাখিয়ে দিতে হয় যাতে খুব সুন্দর সেন্ট উঠে বা সেই খাবারটির স্বাদ উঠে তারপরে মাংসটা সিদ্ধ করে তার উপর দিয়ে কষে নিতে হয় এবং সবজির ক্ষেত্রেও একই আগে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আর এ দিয়ে মশলাটা কষে নিতে হয় কষে নিয়ার পরে এবং তারপরে সে সবজিটি দিয়ে সবজি রান্না করতে হয়